হ্যালো ম্যানেজারবাবু আমি রাজেশ মাইতি বলছিলাম বলছি আমি আপনাদের কাছ থেকে মোটামোটি ধরুন দু হাজার প্যাকেট মটন বিরিয়ানি নিতে চাই ওতে কীরকম কী খরচা আসতে পারে বা কীরকম ডিসকাউন্ট আপনারা দিতে চান একটু যদি বলতেন খুব ভালো হতো হ্যাঁ আমি মোটামুটি নিতে চাই আপনার দু হাজার প্যাকেট তো কীরকম ডিসকাউন্ট আসতে পারে হ্যাঁ অবশ্যই টোয়েন্টি পার্সেন্ট তো ডিসকাউন্ট আপনাদেরকে দিতেই হবে নইলে আমার লাভের কী থাকবে আমরা যে এত আমি যে এত প্যাকেট নিচ্ছি আপনার কাছ থেকে ধরুন এই যে দু হাজার প্যাকেট মটন বিরিয়ানি নিচ্ছি আরও তার সাথে আরও কিছু নিতে পারি ধরুন রাইস নিতে পারি

হ্যাঁ এটাই